আমি যখন ছোটো ছিলাম বাবার সাথে জমি দেখতে যেতাম জমিতে সেখানে কীভাবে আলু লাগায় শসা লাগায় বিভিন্ন রকম সবজি লাগায় ধান লাগায় এবং তারপরে জানতে পারলাম যে এ ধান লাগানো হয় এ শীতকালে বা বর্ষাকালে বা গরমকালে একটা সময় আছে যে কোনো জিনিসের এবং আলু লাগানো হয় শীতকালে এবং বিভিন্ন রকম সবজিও লাগানো হয় ধান যেমন ধান লাগানো হয় মাটি খুঁড়ে মাটি খুঁড়ে হালকা হালকা কুঁড়ে ধান ছড়ানো হয় তারপরে আস্তে সেটা যখন বড়ো হবে জল টল দিয়ে রোপণ করা হয় এবং আলু আলু যেমন লাগানো বিভিন্ন রকম পদ্ধতি আছে ওষুধ রাসায়নিক পদার্থ আছে সেই সব দিয়ে আরও ছোটো ছোটো কেটে লেগে মাটি চাপা দে হায় এভাবেই লাগানো এবং রোপণ করা হয় এবং আমি আরও জানতে পারলাম যে আমাদের বাড়ির সামনে এক কৃষি দপ্তর আছে এ কৃষি দপ্তর আছে সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠানমূলক হয় সেখানেও জানা যায় যা এরকমভাবে লাগানো হয়